হ্যাঁ দাদা নমস্কার হুম এটা কি পরিপাটি হোটেল আচ্ছা আমি নদিয়ার শান্তিপুর থেকে বলছি আর কি হুম বলছি এই হোটেলটার অ্যাড্রেসটা পেলাম আর কি খাবার ডেলিভারি করি তো ওই ডেলিভারি বয়দের কাছে নিই তাদের খাবারগুলো ভালো আসছে না আর কি খাবারগুলো হুম সেইজন্য আপনার কাছে হোটেলটা এবার আমি সন্ধানটা পেয়েছি আর কি হ্যাঁ আপনাদের ফুড ভালো আমি যাদের কাছে নিতাম আর কি যাদের কাছে খেতে যেতাম হ্যাঁ তাদের কাছে খাবারটা আর কি হ্যাঁ তাদের কাছে খাবারটা আর কি ভালো নয় আর কি হুম সেই কারণেই এবারে হুম হ্যাঁ না গিয়ে খেয়ে চাই পরিবারের সবাইকে নিয়ে যাব আর কি হ্যাঁ পরিবারের সবাই মিলে থাকতেই বেশি ভালোবাসি স্বাচ্ছন্দ্য বোধ করি সবাই মিলে একসাথে খাব হুম খাওয়া দাওয়া করব হুম এবারে খাবার দাবার সব ঠিকঠাক আর ভালো তাহলে তো বাচ্চা টাচ্চা থাকবে সাথে কোনো হুম হুম আচ্ছা আচ্ছা কোনখানে যেতে হবে ঠিকমতো যদি অ্যাড্রেসটা বলেন তাহলে একটু সুবিধা হতো আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম ও আচ্ছা আমাদের এখান থেকে কী হয়েছে যাতায়াতের খুব অসুবিধা এত অসুবিধা ওই জন্য হ্যাঁ আমি তো ওখানেই আছি ওখানেই থাকি আমি আমি শান্তিপুরেই থাকি না আমি শান্তিপুরেই থাকি স্টেশনের পাশেই থাকি আমি

ও রাস্তা এবারে সবাই মিলে আছে বাড়ির সবাইকে নিয়ে কীভাবে যাব এবারে যাকে খাবারের কথা বলেছিলাম সেও আসেনি খুব অসুবিধায় পড়ে গেছি আর কি না আপনাদের হোটেলটা খুব ভালো দোকানটা সবাই মিলে বলেছে এবারে যাওয়ার খুব একবার হুম একবার খুব যাওয়ার ইচ্ছা আছে আর কি যে নিজে গিয়ে খেয়ে আসব এরকম একটা এরকম একটা ইচ্ছা আছে সেই হিসাবে সেই হ্যাঁ সেই হিসাবে যাব ভাবছিলাম এবারে যাতায়াতেরও খুব সমস্যা রাস্তাতে প্রচুর ট্র্যাফিক জ্যাম থাকে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ারও খুব অসুবিধা

হ্যাঁ হ্যাঁ তবে হোটেল খুব ভালো হ্যাঁ হোটেল খুব ভালো তবে আপনাদের হোটেল হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই যাব যাব ঠিক আছে রাখছি তাহলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা